হ্যাঁ দীপু দি বলছেন না কি বলছি আপনি তো এইবার আসলেন না আমার দোকানে নতুন নতুন কালেকশান আসছে আসুন দেখে যান আচ্ছা দিদি আমি এখনই সেন্ড করছি দেখুন তো আপনি দেখুন ওখানে লিখা আছে প্রাইসটা তো আম আপনি হচ্ছে এখানে আসতে তো পারবেন না বলছেন তো আমি আপনার আমি আম আমি আমার ডেলিভারি বয়কে পাঠাচ্ছি শাড়িটা দিয়ে আপনি নিয়ে নেবেন না না অনলাইন করতে হবে না আমার যে ডেলিভারি বয় আছে ওঁর কাছে আপনি দিয়ে দেবেন রসিদও দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে